আসানসোল থেকে কলকাতা যেতে চার ঘন্টার মতো সময় লাগে আজকে আড়াই ঘন্টা ব্যতীত হওয়া সত্ত্বেও আমরা এখনো পানাগড়ের জ্যামে আটকে আছি আপনি কী বলতে পারেন আর কতক্ষণ লাগবে আমাদের কলকাতা পৌঁছাতে আশেপাশের যা অবস্থা তাতে মনে হয় না আর এক ঘন্টার মধ্যেও আমরা এখান থেকে বেরতে পারব যদি অন্য কোনো রাস্তা আপনার জানা থাকে সেটি একটু বলবেন